হুম হ্যালো হ্যাঁ হ্যাঁ তুমি তো কাজ করো হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তুমিই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা নতুনগঞ্জের ফিডার রোডে ঐ দোকান খুলবে বলছো তাই তো আচ্ছা হ্যাঁ হ্যাঁ ধারেপাশে তো ওখানে দোকান আছে মোটামুটি বুঝতে পারছ বস্ত্রের অসুবিধে কিছু নাই ঠিক আছে যেখানে মার্কেট আছে সেখানেই তো কম্পিটিশন তাই নয় নইলে একা একা মার্কেট করে কম্পিটিশন হবে নি ঠিক আছে তো ভালোই চলবে ওখানে যদি করো অসুবিধে কিছু হবে নি ঠিক আছে কিসের দোকান খুলবে এমনি জিন্স টি শার্ট এইসব এইরকম না হচ্ছে শুধু শাড়ি আচ্ছা আচ্ছা ছেলেদের সমস্ত জিনিস আচ্ছা আচ্ছা হ্যাঁ না না ক্যা কেন খারাপ চলবে ভালোই চলবে ওখানে তো দেখেছ এমনিতে মার্কেটটা ভালোই আছে বুঝতে পারছ ঠিল আছে তো দে দেখেছো তো ঐদিকে যেয়ে হ্যাঁ

সেই সেইটাই এখন বাজার চলছে বলতে হ্যাঁ মোটামুটি চলছে আর কি মানে তুমি যাই নাও তোমাকে কাস্টমারদেরকে ডিসকাউন্ট তো দিতেই হবে কিছু একটা মানে আমরা যে এক্স্যাক্ট দামটা বলব তুমিও তো দেখেছ যখন আমার কাছে কাজ করতে দেখেছ তো যে দামটা বলতো সেই দামটা কি তারা দিত তারা বলতো দাদা দশ টাকা কম নাও দাদা কুড়ি টাকা কম নাও এমনি করে বুঝতে পারছ তো হ্যাঁ তুমি দোকান খুলবে আমি শুনে খুবই খুশি হলুম ভাল তুমি চালাও আস্তে আস্তে একদম বেশি প্রথম প্রথম বেশি মাল নিয়ে শুরু করো না একটু অল্প অল্প মাল দিয়ে আগে দেখো কাস্টমার কেমন এসছে যদি ডিম্যান্ড থাকে আমি তো বলব ভালোই চলবে আর এমনিতেও ঐ জায়গার ডিম্যান্ড আছে তো প্রথমে বেশি টাকা ওয়েস্ট করতে হবে না বুঝতে পারছ মানে ইয়েতে দিয়ে দাও নি যদি না চলে তখন একটা সমস্যা আছে তো অল্প টাকা দিয়ে বিজনেস শুরু করো তো হবে আস্তে আস্তে অসুবিধে কিছু নাই

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই আমি তো এইখান থেকে নিই নানা কোম্পানি থেকে নিই তুমি আসো না এসে দেখে যাবে ঠিক আছে হুম ঠিক আছে